পশ্চিমবঙ্গে বিনোদন বলতে টিভি যেখানে আমরা নাটক দেখি বা আমাদের সিনেমা চলচ্চিত্র এইসব বিষয় ছাড়াও আরো আমাদের রবীন্দ্র শিল্পী রবীন্দ্রসঙ্গীত থিয়েটার নাটক আর এছাড়া সংগীত নৃত্য মাধ্যম এইসবের দ্বারা আমরাও বিনোদনগুলো আমরা করে থাকি বা যেগুলো আমাদের ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যেতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এইগুলোই আর কি আমরা প্রেফার করি